আমাদের এটা পশ্চিমবঙ্গ বাংলা ভাষা এখানে সবাই বলে যেরকম ইংরাজি হিন্দি সবাই মানে সব রকম মিলিয়ে ইংরাজি বাংলা হিন্দি মিলিয়ে সবাই বলে সেরকম বাংলা ভাষা মানে ইংরাজি হিন্দি থেকে এরকমই একটা ভাষা আছে সবাই ভা বলে কিন্তু সেটা বাংলা থেকে শুরু